ওজন কমানোর জন্য আমাদের গ্রামের জনপ্রিয় কিছু ঘটনার প্রতিকার হলো সঠিকভাবে খাওয়াদাওয়া করা এবং প্রোটিন সবজি ফল ইত্যাদি স্বাস্থ্যকর খাবারের মাধ্যমে ওজন কমিয়ে রাখা যাবে এবং তৈলজাক্ত খাবারের থেকে দূরে থাকতে হবে তেল জাতীয় খাবার আমাদের শরীরে চর্বিকে বাড়িয়ে তোলে এবং তাছাড়াও ঘরের থেকেও অনেক সময় ফাঁকের খাবার খেতে বারণ করে যার জন্য ওজন বাড়তে পারে এবং তারপরেই ব্যায়াম প্রতিদিন ঘরে নিয়মিত ব্যায়াম করা দরকার যেমন হাঁটা যোগাসন যোগা ইত্যাদি এবং পানীয় জল ঠিকভাবে সেবন করতে হবে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ জল পান করা উচিত ঘুম প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ ঘুমানোও একটি গুরুত্বপূর্ণ অংশ ওজন কমানোর ক্ষেত্রে এছাড়াও মানসিক স্বাস্থ্য ইত্যাদি রয়েছে স্ট্রেস ম্যানেজমেন্ট ধ্যান এইসব করেও অনেকসময় ওজন কমানো যায় তবে আমাদের গ্রামের দিকে যেটি খুব জনপ্রিয় সেটি হলো খেলাধুলোর মাধ্যমেই অনেকসময় ওজন কমায় ওজন কমানো যায় বিকেলে খেলাধুলার মাধ্যমেও অনেকসময় আমাদের ওজন কমে তাই প্রত্যেক দিন খেলাধুলা করা অত্যন্ত জরুরি এবং এতে মনও ভালো থাকে